হ্যাঁ আমি গত দুহাজার তেইশ সালের দুর্গাপূজার সময় বসিরহাট মার্কেটের শাড়ি প্যালেস থেকে একটা তাঁতের শাড়ি কিনেছিলাম যেটার মূল্য ছিল দুহাজার নশো টাকা সে শাড়িটা পূজার সময় আমি আমার মেয়েকে গিফট করেছিলাম

আজ প্রায় ছয় সাত মাস হয়ে গেলো শাড়িটা বেশ এক দুবার ব্যবহার করেছে করে আমাকে প্রথমবার দেখিয়ে গিয়েছে যে শাড়িটা খুব একটা ভালো না রঙ উঠে যাচ্ছে তার পরে আমাকে আরও মাস দুয়েক পরে বাড়ি গিয়ে ফোন করে জানালো বাবা তুমি যে শাড়িটা আমাকে দিয়েছিলে গত তারিখ গিয়ে বলছিলাম এবং দেখাচ্ছিলাম শাড়িটা রঙ উঠে যাচ্ছে তার পরে বাড়িতে এসে একটা অনুষ্ঠানে পরে যাওয়ার জন্যে আমি তৈরি হচ্ছিলাম এমন সময় দেখি শাড়িটা সমস্ত জায়গায় ফেটে ফেটে যাচ্ছে এবং কয়েকটা জায়গায় সুতো উঠে যাচ্ছে আয়রন করার পরেও রঙটা ঠিক হচ্ছে না আমি শাড়িটা পরে

কাছাকাছি বড় অনুষ্ঠানগুলোতে যেতে সংকোচবোধ করছি শাড়িটা আমি আরও আমার প্রতিবেশী অনেককে দেখিয়েছি বাড়ির অন্যদেরকে দেখিয়েছি তারা বলল শাড়িটা তোমার বাবার কাছ থেকে দোকানদার ঠকিয়ে নিয়েছে শাড়িটা মূল্য যেমন বেশি নিয়েছে শাড়িটাও ভালো দেয়নি সেখান থেকে আমি সেই শাড়িটা পরি না শাড়িটা আমি তুলে রেখেছি আমি বললাম যে আমি আর একবার শাড়িটা নিয়ে দোকানদারের সঙ্গে কথা বলব তার পরে একদিন আমি দোকানদার সঙ্গে দেখা করলাম দেখা করে বললাম যে আমি তো এই আপনার দোকান থেকেই বরাবরের শাড়ি কিনি অন্যান্য ড্রেসও কিনি কিন্তু আপনি পূজার সময় যে শাড়িটা আমাকে দিয়েছেন সেই শাড়িটা অত্যন্ত নিম্নমানের মূল্যটা বেশি নিয়েছেন শাড়িটা এক থেকে দুবারের বেশি পরা যায়নি আমাকে আপনি

লস করিয়েছেন অন্যথায় আপনি যদি এই শাড়ির পরিবর্তে আর একটা শাড়ি নিতে পারেন তাহলে তার দামটা ঠিক করে নেবেন এবং ভালো শাড়ি দেবেন আগের শাড়িটা যেন অনেক খারাপ বেরিয়েছে আপনি আমার উপরে বিশ্বাস রেখে এমন মাল দিলেন আমাকে আমার মেয়ে প্রতিনিয়ত আমাকে ফোন করে আমাকে জানায় যে শাড়িটা আমার পছন্দ হয়েছিল কিন্তু শাড়িটা অতি নিম্নমানের এই জন্য আমি খুব দুঃখিত এবং লজ্জিত মেয়ের এই কথায় সেই জন্য আমি আপনাকে বলব আপনি আর একটা ভালো শাড়ি আমাকে দেবেন যাতে আগের শাড়ির মতো পরিস্থিতি না ঘটে আগের শাড়িটা খুবই নিম্নমানের ছিল